আমার কাছে যে জিনিসটা রয়েছে সেটি হল মোবাইল সেটা মোবাইল যতই ভালো একদিকে দেখা যায় ততই খারাপ কিন্তু বর্তমানে সব ছেলে মেয়েরা সবারই হাতে দেখা যাচ্ছে মোবাইল ফোন স্ক্রিন টাচ মোবাইল ফোন হলে ভিডিও দেখছে নাহলে গেম খেলছে এই কারণে পড়াশোনার ক্ষতি প্রচুর পরিমাণে হচ্ছে খেতে ডাকলেও খাবার খাওয়ার জন্য বলা হয় তাও খেতে আসবে না সবসময় ফোন আর ফোন লেখাপড়ায় মন বসছে না এমনকি ফোন নিয়ে চোখের যন্ত্রণা শুরু হয়ে যাচ্ছে চোখে ডাক্তার দেখাতে হচ্ছে তাও তাদের ভ্রুক্ষেপ কোন আসছে না যে আমার মোবাইলটা দেখে এইরকম ব্যাপার হচ্ছে আমি ঠিক আছে একটু কম দেখবো মায়ের সাথে অশান্তি করছি বাবার সাথে অশান্তি হচ্ছে এমনকি চোখেরও ক্ষতি হয়ে যাচ্ছে সে কারণে আমার মনে হয় যে মোবাইলটা যতটাই ভালো ততটাই ক্ষতি